হ্যাঁ মাছ ধরার ক্ষেত্রে পরিবেশগত বা সংরক্ষণে অনেক সমস্যা লক্ষ্য করা গিয়েছে যেমন যখন ও মাছ ধরা বর্ষাকাল যখন আসে তখন কিন্তু মাছ ধরার থেকে বেশি মাছ কিন্তু বেরিয়ে যায় এবং সেটা সংরক্ষণ করার জন্য ও ভালো করে যে পুকুরে নদীতে বা সমুদ্রেতে ভালো করে সমুদ্রের ক্ষেত্রে এটা হয় না বেশিরভাগ এটা পুকুরের ক্ষেত্রেই হয় এটা ভালো করে বাঁধ দিয়ে রাকতে হয় যাতে সেই পুকুর থেকে মাছ না বেরিয়ে যায় এটা কিন্তু খুবই সমস্যা হয় যখন বর্ষাকাল আসে তখন কিন্তু পুকুরের ছোটো মাছ এবং বড়ো মাছ সব একত্রে বেরিয়ে যায় বা জলদূষণের কারণেও এটা সংরক্ষণ করায় খুবই সমস্যা হয়ে থাকে এ যখন যেই জ জলে পুকুরে বা নদীতে পুকুরের ক্ষেত্রে এটা হয় যেমন যেই পুকুরে মাছ ছাড়া থাকে সেই পুকুরে এ যদি ই নোংরা আবর্জনা ফেলা হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছ মারা যেতে পারে সেইখানে স খুবই সমস্যা হয় এবং নদীতে তো এটা হয়েই থাকে নদী সমুদ্রে তো এটা হয়েই থাকে বেশিরভাগ জলদূষণ দূষণ হয় এবং সেটা অনেকটা সমস্যার সম্মুখীন হয় আর সাম্প্রতিক বছরে এ জলদূষণের পরিবর্তন আমি দেখেছি হ্যাঁ এখন এটা যদিও অনেকটা এড়ানো হচ্ছে এখন জলদূষণ মা থেকে মানুষ অনেকটাই অনেকটাই কম করছে কারণ এটার দিকে লক্ষ্য রাখা হচ্চে যে জলদূষণ হলে কিন্তু সেই পুকুর পুকুর সমুদ্র বা নদী যেখানেই হোক না কেন সেখানে কিন্তু মাছ গুলো মারা যাবে সেই কারণে এ মানুষ এখন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠেছে